সাত এক উনিশশো ছিয়ানব্বই এই দিন আমার জন্মদিন তারপর হচ্ছে একুশ তিন দুহাজার দুই সেদিন আমার বোনের জন্মদিন তিরিশ ছয় ঊনিশশো অষ্টআশি সেই বছর আমার মায়ের বিবাহবার্ষিকী এগারো দশ দুহাজার ষোলো আমার দাদুর মৃত্যু দিবস আরেকটা হচ্ছে পনেরোই আগস্ট ঊনিশশো ছিয়ানব্বই সেদিন আমার এক বন্ধুর জন্মদিন